স্বনির্ভর গোষ্ঠী সম্পর্কে আমার মতামত বলতে যেমন মহিলারা এখন দশ জন বা পনেরো জন মিলে গ্রুপ তৈরি করে যে নিজস্ব টাকা কিছু কিছু করে সেখানে জমা করে ব্যাঙ্কে রাখেন এবং সেখান থেকে ব্যাঙ্ক তাদের লোন দেয় এবং সেই লোন দিয়ে তারা নিজস্ব কাজে লাগান যেমন কেউ পশুপালন করছে কেউ সেলাই সেলাই শিখছে এবং কেউ তাদের বাড়ি ঘর তৈরি করছে এবং কেউ ছোটোখাটো ব্যবসা শুরু করছে এবং এইভাবেই তারা নিজে নিজে কাজে যুক্ত হয়ে তারা পয়সা উপার্জন করছে এবং তারপর মহিলাদের কর্মসংস্থানের জন্য কিছু ভালো সুযোগ যেমন এগুলোই তো সে যেমন সে টেইলারিংয়ের কাজ শুরু করছে কেউ ব্লাউজ বা শাড়ির দোকান খুলছে কেউ ছোটো ছোটো ব্যবসা যেমন ছোটোখাটো দোকান খুলছে এবং তারপর আরও অনেক কিছু সুযোগ আছে মহিলাদের স্বনির্ভর গোষ্ঠী স্বনির্ভর গোষ্ঠী হওয়ার পর তারা নিজের কাজে বা নিজে পয়সা উপার্জন করতে পারছে অন্যের কাছে তাদেরকে যেতে হচ্ছে না